দীর্ঘ ভ্রমণে বাইক সুস্থ থাকার বলতে আপনি দেখবেন আপনি যখনই বাড়ি থেকে বেরোবেন তো আপনি অবশ্যই হেলমেট পরবেন তাহলে আপনি সুস্থ থাকবেন হেলমেট পরার কী কী উপকারিতা দেখেন আপনি মনে করেন কোনো এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বাই চান্সের কথা বলছি আর কি তো দেখবেন হেলমেট যদি আপনার থাকে তাহলে আপনার ক্ষতি কম হবে এবং হেলমেটে আপনার মাথাটা গার্ড করে নেবে তো এতে আপনার মাথাটা তো বাঁচবে আর হেলমেট পরার আরেকটি সুবিধা হচ্ছে ধুলো বালি মনে করেন রাস্তাটা খুব খারাপ ধুলো বালি কাকড় পোকা চোখে ঢুকবে না তো শরীর সুস্থ রাখার জন্য আপনি হেলমেট অবশ্যই পরা দরকার এখন বর্তমানে ইয়াং জেনারেশান ছেলেরা হেলমেট পরছে না এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তো সুস্থতা থাকতে চান আপনি বা ভবিষ্যতে আপনি যদি বাঁচতে চান সেফ ড্রাইভ সেভ লাইফ তো বলাই আছে একটা স্কিমও বেরিয়েছে মমতা দিদি আমাদের বের করেছেন তো হেলমেট অবশ্যই পা উচিত এর রাস্তা খাবারের পছন্দ বলতে হুম আমি মনে করেন এক দু ঘন্টা আর কি রাইড করবো বা এক জায়গায় যাবো তো সিগারেট চা খেয়ে নিলাম কোনো এক জায়গায় দাঁড়ালাম আমার খুব পছন্দ হয় মানে আর কি বুঝতে পারছেন চা তো এখন মানে নিউ জেনারেশনের একটা ফ্যাশান শিকারটা একটা ফ্যাশান হয়ে গিয়েছে তো আমি এগুলো আর কি খাই এবার লং ডিসটেন্সে কোথাও যদি যাই আমি আর কি তো মনে করেন অনেক দূর রাস্তা তো এই দশটা বাজে তখন খাওয়ার একটু টাইম হয়ে যায় আর লুচি খেয়ে নিলাম বা দেখা গেল একটা দুটো বেজে গেছে তো বিরিয়ানি বা ভাত খেয়ে নিলাম দিয়ে গন্তব্যস্থলে রওনা দিলাম তো এভাবেই বাইক চালানোর পিঠে বা কাঁধে ব্যথা অবশ্যই হয় একটু যারা আমাদের বাবাদের বলত বয়সে তাদের অবশ্যই হবে কারণ বয়সের ব্যথা হবেই আর আমাদের যেরকম বোঝায় আমার কাঁধে আমি কোনো দিন ব্যথা অনুভব করিনি কিন্তু মাজাই আমি ব্যথা অনুভব করেছি কারণ আমি একবার এখান থেকে রঘুনাথগঞ্জ গিয়েছিলাম প্রায় মোটামুটি একশো কিলোমিটার হবে হয়তো ওই নব্বই কিলোমিটার হবে তো গিয়েছিলাম তো মাঝে একটু ব্যথা হয়েছিলো আর কি কারণ একই গতিতে যাচ্ছিলাম তো আর বাইকটা বাবারা ছিল আমার বাইকটা তখন খারাপ হয়ে গিয়েছিলো সার্ভিসিংয়ে ছিল তো সুপার স্প্লেন্ডারে গিয়েছিলাম তো এরকম একটা প্রবলেম আমি দেখেছিলাম আমার বাইকটা যদি থাকতো তা এরকম অবশ্য প্রবলেম হতো না তো এইসবই আমি আর কি ব্যথা অনুভব করেছি